হ্যাঁ আমি স্বচ্ছ ভারত বলতে যা বুঝি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা উচিত নয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশকে তার জন্য সরকার থেকে বাড়িতে বাড়িতে পায়খানা তৈরি করবার জন্য সাহায্য করছে এছাড়াও কিছু কিছু জায়গায় যেমন বাসস্টপে এবং রাস্তার দুধারে শৌচালয়ও তৈরি করে দিচ্ছে সরকার থেকে যাতে মানুষের কোনো সমস্যা না হয় বা রাস্তাঘাট পরিবেশ দূষিত না হয় এই কারণে স্বচ্ছ ভারত অভিযান চলছে এছাড়াও আমরা আশেপাশের কিছু এলাকাও পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এবং যাতে রাস্তাঘাট নোংরা না থাকে যেখানে সেখানে থুথু না ফেলা হয় বা গাছপালা না কাটা হয় সেই সব দিকেও আমাদের নজর রাখতে হয় কারণ না গাছপালা কেটে দিলে মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে বায়ু দূষণ হয়ে যাবে এর ফলে মানুষের শরীরে রোগ জীবাণু ভরে যাবে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে পরেও জীবাণু ছড়িয়ে পড়বে মা এর ফলে মানুষের অসুখ বিসুখও বেড়ে যাবে এই কারণে আমাদের চতুর্দিক পরিষ্কার রাখার প্রয়োজন আছে এছাড়াও আমাদের এখানের রাস্তাঘাট সব জায়গার রাস্তাঘাট এখনো পর্যন্ত সেইভাবে ভালো নেই বা যোগাযোগ ব্যবস্থাও সেইভাবে উন্নত এখনো পর্যন্ত হয়নি সেগুলো যদি উন্নত করা যায় তাহলে খুব উপকার হয়